আমাদের পূর্ব বর্ধমান এলাকায় বা জেলাতে পরিবহণ সুবিধা বাস ট্যাক্সি অটোরিক্সা বডি রিক্সা এছাড়া অনেক বেশি পরিমাণে চলে টোটো টোটোতে যে কোনো জায়গায় টাউনের মধ্যে শহরের মধ্যে যে কোনো জায়গায় টোটোতে করে চলে যাওয়া যায় এবং টোটো অধিক রাত পর্যন্ত পাওয়া যায় ট্যাক্সি বুক করলে অনেক রাত্রেও ট্যাক্সি বুক করা যায় বাস একটা সময়ের পরে বাস পাওয়া যায় না অধিক রাতে বাস পাওয়া যায় না অটোরিক্সা একটা সময়ের পরে পাওয়া যায় না কিন্তু ট্যাক্সি আর টোটো এগুলো সবসময়ই পাওয়া যায়